হ্যালো বলছি আপনি আপনার মাংসর দোকান আছে বলছি আমি মাংস দিতে পারবেন আমি এই এক জায়গা থেকে বলছি আপনাকে আমি বলব ঠিক পরে বলছি আমি তা আমি না ইয়ে করি চাকরি করি জানেন তো তা মাংস আপনি বাড়িতে ডেলিভারি করে দিয়ে যেতে পারবেন

দিদি শুনুন আমি রবিবারে নেব প্রত্যেক রবিবারে রবিবারে আমি এক কেজি করে নেব তা বেশি মাংস টাংস দেবেন তো না বেশি হাড় দেবে বেশি হাড় দেবেন না মাংস একটু বেশি করে দেবেন হ্যাঁ না না ঠিক আছে এই নাম্বারেই আমার হোয়াটসঅ্যাপ আছে আমি এই নম্বরটি পাঠিয়ে দেবো আপনি দেখে নেবেন এই নাম্বারটাতেই আমার বাড়িতে পাঠিয়ে দেবেন ঠিক আছে আমি মাসে মাসেই দেবো আমি তো ধরো মাসে মাসে পেনশান পাব আমি মাসে মাসেই দেবো আমি সপ্তাহে দিতে পারব না হ্যাঁ আমি রবিবার নেব আপনাকে আমি শনিবার দিন সন্ধ্যেবেলায় একবার ফোন করে মনে করিয়ে দেবো না এই সপ্তাহে নেব না তার ফিরে সপ্তাহে নেব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

আর দিদি একটু ভালো দেবেন হ্যাঁ বেশি হাড় ফাড় দেবেন না একটু মাংস বেশি দেবেন হ্যাঁ হুম হুম আর দিদি আমি একা মানুষ তো আমি আনতে যেতে পারব না আপনি দিয়ে একটু ডেলিভারি করে দিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নমস্কার দিদি রাখছি